আমি নীলকুঠিডাঙার ঠেক হোটেল থেকে আমার প্রিয় নান বাটার চিকেন ফ্রায়েড রাইস চিলি চিকেন অর্ডারটি দিতে চাই এবং আমার ঠিকানা হল নডিহা বিবিবান পাড়া এবং আমার নাম নিকিতা কুমার দয়া করে আমার অর্ডারটি সময় মতো আমার স্থানে বা আমার বাড়িতে পৌঁছে দেবেন এবং আমার অর্ডারটি ক্যাশ অন ডেলিভারিতে আমি নিতে চাই